হ্যাঁ দাদা আপনি কি সৌমেন পাল বলছেন হ্যাঁ নমস্কার আমি মনীষা চক্রবর্তী বলছি হুম বলছি আমাদের আপনি ফটোগ্রাফার তো হ্যাঁ আমাদের পরিবারের ফটো একটা ফটো ফ্রেম বানানোর অনেকদিন ধরেই ইচ্ছা ছিল আর কি ইচ্ছা আছে এখনও হুম এবারে আপনি ভালো তোলেন এবারে আপনার কাছে একটু তোলার অনুরোধ আর কি যে আমাদের সবার একটু ভালো দেখে একটা পরিবারের ফটো ফ্রেম একটা যদি তুলে দিতেন তাহলে ভালো হতো হুম আর আমাদের আপনার কীরকম বাজেট কীরকম আছে বলুন

ও আমাদের কি পরিবারের সবাই মিলে পরিবারের ছবি আর কি পরিবারের এবারে অনেকক্ষণ তো ছবি তোলা হবে না পরিবারের যতক্ষণ সময় লাগা আচ্ছা আমি যে অন্য জায়গায় শুনেছিলাম চার হাজার টাকা আপনার কাছে পাঁচ হাজার টাকা কী করে হল তো আপনার কাছে আপনার কাছে ফোনটা আসলো মানে তো আপনার কাছেই তো ছবিটা তুলব পরিবারের সবাই মিলে একটা ফটো তোলার অনেকদিন ধরে শখ ছিল ইচ্ছা আছে আর কি এখনও আপনি টাকাটা এত বাড়িয়ে দিচ্ছেন পাঁচ হাজার টাকা ছবিটা যতক্ষণ দরকার আর কি সবাই মিলে যে ছবিতে ওই হ্যাঁ হুম না পরিবারের সবাই মিলে এবারে একজন একজন একজন করে ছবি সবাই মিলে ছবি তুলব আর কি সেটার জন্য আচ্ছা এক ঘণ্টাই ছবি তুলব আর কি এক ঘণ্টাই ছবি তুলব সবাই মিলে ও দুহাজার টাকা পয়সাটা একটু বেশি হয়ে গেল আর কি টাকাটা একটু বেশি হয়ে গেল আর কি হুম হ্যাঁ সেটা হচ্ছে এই তো ফোনেতে পাঠিয়ে দিচ্ছি মেসেজে ফোনেতে পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা ও কোনো ব্যাপার ও কোনো ব্যাপার খাওয়া দাওয়া করুক হ্যাঁ ফ্যামিলিতে আচ্ছা হ্যাঁ স্টিল ফটো ফ্রেম তুলব সবাই মিলে আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হুম হ্যাঁ আচ্ছা হ্যাঁ হুম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ রাখছি